পরিবেশকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে যে মানে যেভাবে করা উচিত সেটা প্রথমত আমি বলবো পরিবেশকে সবুজ রাখতে গেলে আমাদেরকে গাছ লাগাতে হবে এখন মানে কোনো জায়গাই ফাঁকা নেই সব জায়গাতে বড়ো বড়ো বিল্ডিং বাড়ি ফ্ল্যাট এই সবই হচ্ছে অফিস কাছারি কিন্তু যে পরিবেশকে যে সবুজ রাখার জন্য অক্সিজেন নেয়ার জন্য আমাদের গাছ লাগাতে হবে তার জন্য যে পরিমাণ জায়গা চাই সেটারই এখন অভাব তাই আমি বলবো পরিবেশকে যদি সবুজ রাখতে হয় আমাদেরকে নিজে দায়িত্ব নিয়ে নিজের মতো করে কোনো জায়গা রাস্তা হোক বিদ্যালয় হোক আশেপাশে কোনো ফাঁকা জায়গা হোক সেখানে গাচ লাগানো অবশ্যই উচিত এবং পরিচ্ছন্ন রাখা রাখতে হবে অবশ্যই যেমন পরিবেশকে পরিচ্ছন্ন যেভাবে রাখা যায় সেটা হচ্ছে রাস্তার আশেপাশের জায়গাগুলিতে আমাদের ডাস্টবিন রাখা উচিত সেখানে মানে কোনো রাস্তা দিয়ে কোনো বাচ্চা ধরো ধরুন খাবার খেতে খেতে যাচ্ছে সেই যে প্যাকেটটা সেটা বাচ্চাকে শেখানো উচিত নয় যে রাস্তায় ফেলে দিতে হবে সেটা ডাস্টবিনে ফেলতে হবে সেটাই শেখানো উচিত তাহলে প্রত্যেকটা প্রজন্ম একে ওপরকে শেখাবে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখার নিজের নিজে দায়িত্ব নিয়ে সেটা পালন করবে পর্যটন যেভাবে আমার আশেপাশের পরিবেশ যেমন পাহাড় বা নদী নালার ওপর প্রভাব ফেলেছে সেটা হচ্ছে মানে যেই জায়গাগুলো আছে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সেখানে প্রচুর ব্যক্তি প্রচুর দর্শকরা আসে দর্শনীয় স্থান ঘুরতে এবং সেই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে আর কি নোংরা আবর্জনা হয়ে যায় সেটা একটা প্রভাব ফেলছে